তো আমার সমস্যাটি হলো গত বছর আমাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়েছিল পরীক্ষাটি দিতে গিয়ে আমি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছিলাম পরীক্ষাটি দিতে গিয়ে সার্ভারের প্রচুর সমস্যা ছিল সেই কারণে আমার পরীক্ষাটি আটকে গেছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং পরীক্ষাটি বন্ধ করে দিয়েছিলাম পরীক্ষাটি বন্ধ করে দিয়ে আমি এক দিদিকে ফোন করেছিলাম দিদিকে প আমার সমস্যাগুলো জানালাম দিদি বললো যে তোমার পরীক্ষা মনে হয় কেটে গেছে কিন্তু আমি সেইটা শুনে খুবই ভয় পেয়ে গেছিলাম তারপর আবার পরীক্ষার পোর্টাল খুলেছিলাম এবং দেখলাম পরীক্ষাতে দেখছি আবার যেমন চলার পুনরায় চলছে আমি তারপরে আবার সার্ভারের অপেক্ষা করলাম সার্ভার যখন ঠিক হলো তখন আমি আবার ভালোভাবে পরীক্ষা দিয়ে পরীক্ষার পোর্টালটা অফ করলাম আমার পরীক্ষাটি ভালোভাবে হয়েছিল